হ্যালো হ্যালো গড়িয়া পালকি হোটেল থেকে বলছেন হ্যাঁ আমি আজকে দুপুরে দু প্যাকেট বিরিয়ানি এবং চিকেন চাপের জন্য আমি অর্ডার করেছিলাম দুপুরে লাঞ্চের জন্য কিন্তু খাওয়ারটা এসে গেছে ডেলিভারি বয় দিয়ে গেছে তো খুলে প্যাকেটটা খু যখন খুললাম তখন দেখলাম একটা বীভৎস একটা বাজে গন্ধ এসেছে আপনারা কি বাসি খাবার এটা কি বাসি খাবার পাঠিয়েছেন হ্যাঁ মনেই তো হচ্ছে এটা বাসি খাবারই আছে আপনারা তো ঠিকঠাক খাবারটা দেননি তাহলে তো আপনার কাছে আমাকে আবার খাবারটা ফেরত পাঠাতে হয় না না এরকমভাবে এটা ঠিক করেননি কিন্তু আমার বাড়িতে বাচ্চা রয়েছে আমরা তো সকলে দুপুরের লাঞ্চের জন্যই পাঠিয়েছিলাম না আর পাঠাতে হবে না যদি হয়তো দেখা গেলো অপেক্ষা করে বসে থাকবো না খেয়ে আবার আপনারা ওই একই খাবার পাঠাবেন না না না না না একেবারেই নয় আপনি বরঞ্চ আমার টাকাটাকেই ফেরত পাঠিয়ে দেন দয়া করে তাহলে আমরাও আমার উপকৃত হই দরকার নেই না না না না একদমই নয় হ্যাঁ আমার গুগল পে রয়েছে হ্যাঁ পাঠিয়ে দেন ঠিক আছে পাঠিয়ে দিচ্ছেন তো ঠিক আছে আপনার পাঠিয়ে দিন আমি অন্য জায়গা থেকে খাবার নিয়ে নিচ্ছি ওকে ঠিক আছে রাখি তাহলে রাখছি